না শারীরিক ব্যায়াম ও যোগ ব্যায়াম দুটি সম্পূর্ণ আলাদা পদাথিক ও মানসিক প্রক্রিয়া শারীরিক ব্যায়াম মূলত শরীরে পুষ্টি শক্তি ও শক্তিশালী হওয়ার জন্য করা হয় এটি শরীরের কঠিন সেলের জন্য কাঠামো তৈরি করে যেমন মাংস পেশি বৃদ্ধি করে এবং শরীরের বিভিন্ন অংশগুলির কার্যক্ষমতাকে বৃদ্ধি করে থাকে না শারীরিক ব্যায়াম আমাদের জিমনাস্টিক ওয়েট লিফটিং রানিং সাইকেল চালানো এই ধরনে প্রক্রিয়াগুলির মাধ্যমে আমাদের শরীরকে উন্নত করে তোলে স্থায়িত্ব দেয় শক্তি ও সামরিক ক্ষমতা বৃদ্ধি করে থাকে কিন্তু যোগ ব্যায়াম হলো একটি মানসিক ধারণাগত প্রক্রিয়া এটি মন ও মনস্থিরতা নিয়ন্তণ মানসিক সামন্তরাল এবং মনের শান্তির জন্য করা হয় যোগাসন ধারণা ইত্যাদি এ যোগ ব্যায়ামের উদাহরণ এটি বিশেষভাবে মানসিক শান্তি ও মনের চিন্তাশক্তি ধারণাগত পরিমাণ ও প্রশান্তি মনে স্থিতিশীলতাকে বিশ্রাম দেয় তাহলে আমরা এই কথায় উপনীত হতে পারি যে শারীরিক ব্যায়াম ও যোগ ব্যায়াম একই লক্ষ্যে কাজ করে না শারীরিক ব্যায়াম আমাদের শরীরের ক্ষমতা বৃদ্ধি করে দেয় তুলে এবং শক্তিশালী করে তোলে এবং যোগ ব্যায়াম আমাদের মানসিক শান্তি ও পরিপূর্ণতাকে বৃদ্ধি করে থাকে